হ্যালো হ্যাঁ রুমা দাস বলছেন আমি পূর্ণিমা হাজরা বলছি আপনাকে কি টুম্পা চক্রবর্তী বাবা ফোন করেছিলেন ওনার ছেলে আমি একজন শিক্ষক আমি ওই পূর্ণিমা হাজরা বলছি টুম্পা চক্রবর্তীর ফোন ফোন করেছিলেন আপনাকে হ্যাঁ আমাকেও তো ফোন করেছিলো ওনার ছেলেমেয়ের পড়াশুনার জন্য হ্যাঁ সেটা আমাকেও বলছিলো কিন্তু সবটা তো আর স্কুলে হয় না মা বাড়িতেও তো বাবা মাকেও একটু চোখ কান দিতে হবে সবটা তো বাড়িতে বাড়ির বাড়ির বাড়ির শাসনে স্কুলে যতক্ষণ গাইড থাকে আমরা থাকি আমরা গাইড করি আরও শিক্ষক আছে গাইড করে কিন্তু বাইরের বাইরের পজিশন বাড়ির পজিশন সেটা তো বাবা মাকে দেখতে হবে না হ্যাঁ আমাদের তো গুরুদায়িত্ব একটা আছেই আছে কিন্তু তবুও উনাদের উনাদের তো ও আ সেটা চেষ্টা করতে হবে যে আমাদেরকে আমাদেরকে মান্য করা আমাদেরকে আমাদের কথা শোনা সেটা তো ওনাদেরকে চেষ্টা করতে হবে আমরা তো আমাদের মতো শিক্ষা চালিয়ে যাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি শিক্ষা হুম হুম হ্যাঁ সবটা তো স্কুলের মাধ্যমে হয় না বাড়ির বাড়ির শিষ্টাচারটাও তো মানতে হবে এই হলো ব্যাপার